আমি এই খেলাগুলির মধ্যে যে খেলাটি খেলতে বেশি পছন্দ করি তা হলো ফুটবল আমি সাধারণত ফুটবল আমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে খেলতে পছন্দ করি আমাদের গ্রামে একটি বড়ো মাঠ আছে আমি সেই মাঠেই ফুটবল খেলি ফুটবল একটি সহযোগিতামূলক খেলা যা খেলার মাঠে সবাইকে এক সাথে কাজ করতে হয় এবং সে খেলাটি খেলতে হয় এটি খেলাটি আমি উপভোগ করি কারণ এটি একটি শারীরিকভাবে চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ খেলা এটি আমাকে আমার শরীর ফিট রাখতে সাহায্য করে আমি একটি দলকে সমর্থন করতে এবং তাদের সাথে আনন্দ উপভোগ করতে পছন্দ করি এই খেলার মাধ্যমে এক বছর আগে আমি আমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাতে একটি ছুটির দিন কাটাচ্ছিলাম আমরা একটি মাঠে একটি ফুটবল খেলার সিদ্ধান্ত নিলাম আমরা দুটি দলে ভাগ হয়েছি এবং এই খেলাটি খেলেছি শেষ পর্যন্ত আমরা দুই এক গোলে জিতেও গিয়েছিলাম এটি একটি দুর্দান্ত দিন ছিলো এবং এই খেলার মাধ্যমে আমরা ওই দিনটির পুরো আনন্দ উপভোগ করেছিলাম আমি ভবিষ্যতে আরো ফুটবল খেলতে আগ্রহী আমি বিশ্বাস করি যে এটি আমার স্বাস্থ্য এবং আমার শরীর সুস্থ রাখতে অনেকভাবে সহায়তা করবে